হ্যাঁ বলেন আমার দোকানে আমার দোকানে পুজোর সময় এসছে এই তো জিন্সের প্যান্ট জিন্সের প্যান্ট জামা শার্ট নতুন নতুন অনেক কিছু এসচে জামা প্যান্ট চুড়িদার বাচ্চাদের জন্য এসছে প্যান্ট জামা এসছে ভালো ভালো কীরম সাইজের হবে বাচ্চাদের পাঁচ ছয় সাত আট বত্রিশ যে যেমন তার তেমন হ্যাঁ সেটা নতুন নতুন তো ডিজাইন অনেক কিছুই আছে কোনটা লাগবে না লাগবে না বললে কী করে বুঝব হ্যালো হ্যাঁ দাদা আপনার হ্যাঁ নতুন ডিজাইন এসছে দাম গেঞ্জির দাম হচ্ছে একশো কুড়ি টাকা আর জামার দাম হচ্ছে দেড়শো টাকা এবারে আপনি যেমন নেবেন তেমন প্রাইস পড়বে হ্যাঁ নতুন শাড়ি টাড়ি এসছে ভালোই কিছু নতুন শাড়ি পাঁচশো ছশো টাকা এরম দাম আছে হুম হুম দুর্গা পুজোর জন্য ভালো ভালো শাড়ি জামা প্যান্ট সবই এসছে দাম হচ্চে পাঁচশো হাজার পাঁচশো হাজার আমার বাড়ি হচ্ছে হা হচ্চে বারাসাত বাড়িতে আছে আমি আছি আমার বোন আছে মা বাবা দাদু ভাই বোন আরো অনেকে আছে